হ্যালো কিরে কী করছিস এই চলছে অনেক দিন তো দেখা হয় নি পরের সপ্তাতে তো ছুটি আছে যাবি কোথাও ঘুরতে চল বকখালি যাওয়া হোক কাছাকাছির মধ্যে ভালো বেশ জায়গা

আমরা দুজনে যাবো না কি আরো অন্যদেরকে বলবো হুম এটা কিন্তু ঠিক এটা তাহলে বলা যেতেই পারে থাহলে সবাই মিলে যাওয়া হবে যদি থাকতেই হয় বকখালি তো সমুদ্র খালি তো এক দিন দু দিন হলেই যথেষ্ট দু দিন ঘুরে দেন তারপর সেই রিটার্ন পার হেড যদি হাজার টাকা করে হয়ে যায় আই থিঙ্ক অনায়াসে একদম থাকা খাওয়া ঘোরা সব কিছুই একদম পারফেক্টলি হয়ে যাবে এই তো এখান থেকে ডাইরেক্ট বাস যায় না বকখালিতে একেবারে বাসের টিকিট বুক করে নিলে এখান থেকে টানা পুরো বকখালি তাহলে এক কাজ করা হোক বাকি বন্ধুদেরকে ডেকে আর তুইও তাহলে আয় সবাই মিলে ডিসকাশন করে নেওয়া হবে তারপর একসাথে না হয় ঠিকঠাক করে যাওয়া হবে আচ্ছা তাহলে পরে তাহলে সে দেখা হচ্ছে হুম